হ্যাঁ আমার সংগ্রহের যেসব জিনিস আছে পুরোনো পয়সা থেকে শুরু করে বিভিন্ন রকমের যা আছে সব কিছু সবাই বলে যে এগুলো বিক্রি করলে নাকি অনেক টাকা টাকা পাওয়া যায় এবং কারোর কাছে দিলে বা এগুলো এগুলো যে কোনো ধরনের পাথর পাথর গুঁড়িয়ে ফেলে এগুলো নাাকি আবার ভীষণ দামে বিক্রি হয় এগুলো আংটি করে হাতে পড়লে নাকি রোগ ব্যাধি অনেক কিছু সেরে যায় এই সব কুসংস্কার থেকে আমার আমার মনে হয় যে এগুলো নয় এগুলো সামান্য একটা পাথর বা যেটা আছে যে পয়সাগুলো এগুলো আগেকার যুগের পয়সা হয় তো কাউকে দিলে সেটার বদলে পয়সা দেয় আমি অতটা জানি না ব্যাস এই এই কুসংস্কারগুলি আমার জানা আছে বা এগুলোই আমি জানি